হ্যাঁ আমি একটি বই পড়েছি যেটা আমাকে কাঁদিয়েছে সেই বইটার নাম হচ্ছে পথের পাঁচালী পথের পাঁচালী দেখে কিছু একটু শিখেছি যে মানুষ আগের মানুষ যে খেতে পারতো না তাদের কতো কষ্ট ছিল ওষুধ খেতে পারতো না ওষুধ না খেয়ে মানুষে মারা যেত তারপরে ভাতের জন্য তাদের কতো কষ্ট করতে হয়েছে এইসব দেখে মানে এতো কষ্ট দেখে আমি বইও দেখেছি এবং বইয়েও পড়েছি দেখে আমার একবার না একবার খুব কষ্ট লেগেছে পথের পাঁচালী দেখে আমার চোখ দিয়ে অবশ্যই জল বেরিয়েছে